শহরে থাকি কৃষি শহরেই থাকি আমার মেয়েরা বউ মারা গ্রামে থাকে আমি ওখানে কিছুই জানতাম না বৌ মারা বললো মেয়েরাও বললো মা তুমি গ্রামে এসে এই কাজগুলো দেখও আমি আসলাম এসে দেখলাম ওরা এইসব ভালো ভালো জিনিস গুনছে আর এবং তারা বললো যে মা এইসব জিনিসগুলো তুমি বুঝে নাও দেখে নাও এই সব জিনিস এইভাবে করলে ভালো একটা ইনকাম পাবে তখন আমি বললাম কই দেখি কেমনভাবে করিস আমাকে দেখালো খুব ভালো লাগলো কত রকমের রঙ দিয়ে ওরা তো কাপড় কোন রঙ করে আছে ওরা সেই রঙ দিয়ে আমাকে বললো যে মা এই সব রঙে তুমি এই সব কাপড় দিয়ে এই রঙগুলো করবে আমি দেখলাম দেখে মাঝে মাঝে আমি সেই সব রঙে সুতো সুতোকে রঙ দিয়ে কাপড় এমনি করতে শুরু করলাম আর হ্যাঁ বললাম যে আমি এসব তো কী কী রঙ লাগে আমি তো চোখে দেখতে পাই না আমি চশমা পরে আমি এসব কারবার করি বললো হ্যাঁ তুমি চশমা পরে এই সব কাজ করবে তুমি পারবে তখন আমি দেখে দেখে আমি অনেক জিনিস শিখলাম তারপর ওনাদের দেখালাম বললে হ্যাঁ এই তোমার এই সব কাজগুলো খুব ভালো হয়েছে